হ্যালো আমি ওই প্লাম্বার সারাতে এসছিলেন প্লাম্বার সারাতে এসছিলেন সেই কাকু বলছেন

হ্যাঁ এখানে একচুয়েলি বলছিলাম যে আমার বাড়ির এখানে কল একটা আপনি যেটা সারিয়ে গেছিলেন তো কিছু দিন ঠিকঠাক চলছিল আবার খারাপ হয়ে গেছে ওই যে আপনি যে বেসিনের কলটা যেটা খারাপ হয়ে গেছিল আপনি লাগিয়ে ঠিক করে দিয়ে গেছিলেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন কিন্তু আমি সেই মুহূর্তে ব্যাপারটা বুঝতে পারিনি অতটা মানে গুরুত্বটা বুঝতে পারিনি কথাটা আপনি ঠিক চলছিল কিন্তু হঠাৎই জিনিসটি খারাপ হয়ে যায় আমি দেখুন কীভাবে না না কলটা আমি ওই কলটা সারাতে মানে আপনি এসে দেখে নিন একবার মানে পরিস্থিতি কি আছে আমার তো মনে হচ্ছে সারালে হয়ে যাবে আপনার যদি মনে হচ্ছে যে সারিয়ে ঠিকঠাক চলবে না মানে সার্ভিস ঠিক দেবে না সেক্ষেত্রে সারানোর থেকে একবারে জিনিসটা পাল্টে ফেলাই আমার যুক্তিতে ভালো তাছাড়া আপনাকে একবার এসে দেখে নিতে হবে জিনিসটাকে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তো তাও আপনি একবার দেখে নিন যদি সে রকম পরিস্থিতি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে এক কাজ করুন একটা ভালো দেখে কল নিয়ে এসে আপনি লাগিয়ে দিন তারপরে যা হবে আচ্ছা হ্যাঁ প্লাস্টিকের লাগালে প্লাষ্টিকের লাগালে কি কোনো সমস্যা হবে আচ্ছা দাদা ঠিক আছে আমাদের সে রকম বিশেষ কোনো কিছু অভিজ্ঞতা নেই আপনি কাজ করছেন এই লাইনে আছেন আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে তো আপনি এক কাজ করুন যা ভালো মনে হচ্ছে তাহলে আপনি একটা স্টিলের কল লাগাতে যখন হবে তখন অতটা দাম আপনি একটা স্টিলের কল কিনে এনে লাগিয়ে দিন তারপর আপনার চার্জ এবং কলের চার্জ অ্যাড করে যা হবে সেটা আমি আপনাকে মিটিয়ে দেব

হ্যাঁ হ্যাঁ